হ্যালো এই তো চলছে বলছি যে তুই তো খুব ভালো রান্না জানিস তো রে আমি হচ্ছে যে আমি আমার ফ্যামিলিকে ইমপ্রেস করার জন্য ভাবছি যে ওই চিংড়ির মালাইকারী করবো তুই একটু রেসিপিটা বলবি

আচ্ছা না চিংড়ি এখনও আনা হয় নি বাজারে যাবো কিনতে কী রকম কী সাইজের কিনবো বা কী রকম কী লাগবে একটু বল তো ভালো করে আচ্ছা এই আর কী কী মুদিখানা থেকে কিনে আনবো এই মালাইকারী করার জন্য মানে কী কী আইটেম লাগবে আচ্ছা আচ্ছা ওটাকে কি হালকা করে ভাজবো ভেজে করবো না কি এই কীরম আচ্ছা এ এরম লাস্ট আচ্ছা এই লাস্টে কী হচ্ছে বলছি গরম মশলা কি দিতে লাগে না কি মালাইকারীতে লাগে না এগুলো দিতে আচ্ছা ঠিক আছে আমি তোর এই রেপিস রেসিপি অনুযায়ী আমি ট্রাই করে দেখবো যদি খুব ভালো হয় আমি তোকেও পাঠিয়ে দেবো কিন্তু আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে